হ্যালো কে বল কে বলছেন বলুন কী দরকার

হ্যাঁ পঙ্কজ ধান পাওয়া যাবে বাজারে যেমন চলছে তেমন পঙ্কজ সিয়ার আপনার কতটা ধান লাগবে আচ্ছা ঠিক আছে আপনি কী করেন এত ধান লাগবে আপনার ও আচ্ছা তাহলে তো ভালোই হবে

হ্যাঁ হ্যাঁ আর টাকা পয়সা আপনি কেমন দেবেন নগদে ছাড়া হলে নেবো না আচ্ছা ধান নিয়েও আপনাকে চিন্তা করতে হবে না আমার এখানে বিভিন্ন ধরনের ধান পাওয়া যায় ধানের কোয়ালিটি নিয়েও চিন্তা কোত্তে হবে না হুম ঠিক আছে

হুম ঠিক আছে রাখছি তাহলে